ভারতীয় মিডিয়ার কাজ হলো গ্রাম থেকে শহর পর্যন্ত সমস্ত খুঁটিনাটি ব্যাপার জনগণের সামনে নিয়ে আসা জনগণ যাতে বাড়িতেই বসে স গ্রাম শহর সমস্ত রকম খবর পেয়ে যায় এটাই হলো ভারতীয় মিডিয়ার কাজ ভারতীয় মিডি মিডিয়া কিছু কিছু সময় সটিক তথ্য তুলে ধরে জনগণের সামনে কিছু কিছু সময় কিছু ভুল তথ্যও তুলে ধরে জনগণের সামনে সেটা তথ্যর ওপরে নির্ভর করে বিখ্যাত কয়েকটি ভারতীয় মিডিয়া সাংবাদপত্র হলো যেমন আনন্দবাজার পত্রিকা বর্তমান কলম এই সব পেপারগুলো বা মিডিয়ার যে নিউস পেপারের কম্পানিগুলো এগুলো সমস্ত রকম খবর জনগণের সামনে তুলে আনে এবং জনগণকে জানিয়ে দেয় যে এখন বিশ্বে কী কী চলছে বিশ্বটা কেমন অবস্থায় আছে এখন এইটাই হলো ভারতীয় মিডিয়ার একমাত্র গুরুত্বপূর্ণ কাজ মিডিয়া সমস্ত রকম তথ্যও জনগণের সামনে নিয়ে আসে এটাই মিডিয়ার কাজ